আমার সেরকম কোনো প্রিয় বইয়ের সিরিজ নেই মানে পড়া ব মানে পড়বো এরকম কোনো সিরিজ নেই হ্যাঁ আছে কিন্তু মানে হ্যারি পটারের সিরিজটা আমার খুব ভাল লাগে কিন্তু জেকে রাউলিংয়ের বইগুলো আমি পড়িনি ওটার যে সিনেমাটা রূপটা আছে সেটা আমি দেখেছি আমার কোনো মানে সেরকম পড়া বইয়ের মধ্যে এরকম কোনো সিরিজ নেই বোমকেসও আমার একাধারে ভাল লাগে কিন্তু ওই ওয়েব সিরিজে বা সিনেমাতেই আমি সেটা বেশি পছন্দ করি ওটিটি প্ল্যাটফর্মে র্যাদার দেন সেটাকে পড়া কারণ সত্যি কথা বলতে গেলে এখনকার লাইফস্টাইলে টাইম নিয়ে কোনো বইয়ের সিরিজ পড়াটা খুবই একটুখানি সময় এর সাধ্য ব্যাপার আর মানে সারাদিনের পর আর ভাল লাগে না তাই সেটা মানে শ্রাব্যদৃশ্য কোনো মাধ্যমের মধ্যে শুনলাম বা একটুখানি দেখলাম বা সিরিজটা তখন সেটা বেশি মানে মোর ইফেক্ট পড়ে আর সেটার জিনিসটা দেখতে ইন্টারেস্টও লাগে অভিয়াসলি যেগুলো যেটা আমরা দেখতে পাই সেটা দেখতে মানুষ বেশি ইন্টারেস্ট লাগে রাদার দ্যান পড়া তাই সেরকম কোনো ওরকম সিরিজেই যেটা আমি পড়ি বাট হ্যাঁ সিনেমাতে আমি সেই সিরিজগুলো দেখেছি এবং আমার ভালো লেগেছে কিন্তু সেরকম কোনো বই নেই